হ্যাঁ যোগব্যায়ামের দ্বারা শ্বাস প্রশ্বাসের দিকে খুবই উপকৃত হয় মানসিক যে স্বচ্ছতা আছে সেই সব দিকে এটা যোগব্যায়ামের ওপরে অন্য কোনো ব্যায়াম আমার মনে হয় না আছে কেন মেডিটেশান ওপরে আর কোনো কিছু নেই মেডিটেশানই এমন একটা জিনিস যেটা মানুষকে হৃদরোগ থেকে শুরু করে তার হাই ব্লাড প্রেশার সব কিছু কন্ট্রোল করতে পারে কেন এই যে আমি একটা কথা যেমন বলছি যে রামদেব বাবাজি সে যে যোগা করে তার বয়সটা সে কোন যোগাটা সে না পারে সে কিন্তু এক সময় তার দুটো পায়ে নিউজে দেখেছি যে দুটো পায়ে কিন্তু সে প্যারালাইসিসের মতো ছিলো হ্যাঁ সেই যোগা করে আজকে সে হেঁটে স্বচ্ছল জীবনযাপন করছে এমনকি লক্ষ লক্ষ কোটি কোটি লোককে সে ফ্রি ক্যাম্পও দেয় যোগা সে করে সদগুরু যিনি আছেন তিনি কোয়েম্বাটরে যোগার দ্বারা বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে তার এখানে আসে যোগব্যায়ামের জন্য বা মানসিক শান্তির জন্য রামদেব বাবাাজি যেমন দুটো যোগা আমি করি সেটা হচ্ছে অনুলোম বিলোম কপাল ভাতি এগুলো করি বাটারফ্লাই যোগাটা সেটা করি হুম এগুলোর দ্বারা বহুত কিছু যাদের শ্বাসের প্রবলেম আছে তারা সকালবেলা এমনকি ইভিনিং টাইমে করলে অনেক উপকৃত হবে আমার মনে হয় আমি নিজেও উপকার পাই মাঝে মাঝে হয়তো ভুলে যাই কাজের তুলণায় করতে পারি না সকালে তাড়াতাড়ি উঠে সংসার জীবনে যারা থাকে তারা জানে কীরমভাবে তাদের জীবনটা শুরু হয়্যাঁ করতে পারি না কিন্তু করলে আমার মনে হয় অনেকটাই রিলিফ পাওয়া যায় আর শ্বাস প্রশ্বাসের দিক দিয়ে তো অনেকটাই রিলিফ তবে এগুলো শৈলের প্রতি কিন্তু যোগব্যায়ামের শৈলের প্রতি অনেক রকম এফেক্ট পড়ে সেই জিনিসটা আমরা বুঝতে পারি যে আমাদের কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে হ্যাঁ কারোর যদি প্রবলেম হয় সে সেই জিনিসটা চেঞ্জ করে আরও অনেক কিছু জোগাড় নিয়ম নীতি আছে সেগুলো ফলো করতে পারে হতেই পারে আজকে আমার এই জিনিসটা সুইটেবেল হচ্ছে আরেকজনের সেটা হলো না সে সেটাকে বাদ দিয়ে অন্য যেটা আছে সেই ব্যায়ামটা সে করতে পারে যাতে তার সেই জিনিসটা সুইটেবেল হয় তা আমার মনে হয় যে যোগব্যায়াম করলে অনেক কিছুতে কন্ট্রোল করা যায় শরীরের